হ্যালো কে বলছেন বলুন আচ্ছা আচ্ছা বাড়িতে পুজো আছে আচ্ছা বলুন কী রকম কী ফুল লাগবে আপনার আচ্ছা মানে টাটকা ফুল চাই আপনার তো মানে একদম টাটকা ফুল চাই আচ্ছা বলুন কী রকম কী রকম কী ফুল চাই আপনার আচ্ছা আচ্ছা মানে আপনার ওটা কিসের পূজা আছে বলুন তো তাহলে সেই হিসাবে আপনাকে বলে দিচ্ছি আমি আচ্ছা কালীপুজোর জন্যে না কালীপুজোর জন্যে তো আমার মনে হয় জবা ফুলটা বেশী করে লাগে জবা ফুলটা লাগে না আর করবী ফুল মনে হয় লাগে বেশী করে না করবী ফুল লাগে আচ্ছা আচ্ছা কী রকম আনবো বলুন কী কালারের জবা ফুল নেব হুম হুম আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা মানে লাল জবাটা একটু বেশী লাগবে আপনার তো আচ্ছা আচ্ছা আচ্ছা তো বলছি কি যে বেলপাতা লাগবে নাকি আপনার আচ্ছা আচ্ছা তো আপনার জবা ফুলটা তাও কী রকম মানে কতটা লাগবে তাও আচ্ছা এক প্লাস্টিক না তো আপনার পুজোটা কবে আছে আচ্ছা আচ্ছা আচ্ছা বলছি বলুন তো মানে আমরা তো মানে যেটা বেসিকালি আরকি শ্যামা কালী তারপরে শ্মশান কালী এইসবের জন্য বিভিন্ন আলাদা আলাদা ধরনের ফুল হয় তো আপনাদেরটা কি শ্যামা কালী না শ্মশান কালী পুজো হচ্ছে আচ্ছা আচ্ছা শ্মশান কালী তাহলে তো আপনার ওখানে জবা ফুলটা বেশী লাগে লাল জবাটা লাল জবাটা বেশী লাগবে আচ্ছা আচ্ছা তো তো আপনি কাজ করুন আপনার অ্যাড্রেসটা দিয়ে দিন আমাকে হ্যাঁ অ্যাড্রেসটা দিয়ে দিন হ্যালো আচ্ছা কোথায় আছে বলুন আসানসোল ইসমাইলে আছে না আচ্ছা আচ্ছা তো আপনার ফুলটা আমি যদি কালকে যদি পাঠিয়ে দিই তাহলে হবে তো আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা কালকে বিকেলের মধ্যে পাঠাবো তো আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই করব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বিলিং হচ্ছে এক প্লাস্টিক লাল জবার দাম হচ্ছে আপনার ওই পাঁচশো টাকা পড়বে ঠিক আছে আর বাকি ফুল বেলপাতা সব মিলিয়ে আপনার দুশো টাকায় হয়ে যাবে টোটাল সাতশো টাকায় আপনার হয়ে যাবে ঠিক আচ্ছা না কোন অসুবিধা হবে না আপনাকে ঠিক কালকে সময় আমি বিকেলে পৌঁছে দেব ঠিক আছে ঠিক আছে ঠিক হ্যাঁ হ্যাঁ